এই এলাকায় প্রায়শই দেখা যায় এমন কিছু পাখি যেমন আমরা তো শহরে থেকে সেখানে পাখি বলতে খুবই কম হ্যাঁ দেখা যেত না দেখা যেত ছোটোবেলায় অনেক পাখি আমি দেখেছি এখানে কিন্তু যত সময় যাচ্ছে পাখিদের থাকা না থাকা সমান রয়েছে যেমন গাছ কেটে ফেলা হচ্ছে বায়ু দূষণ হচ্ছে বিদ্যুতে তারে বসে তাদের জীবনও চলে যাচ্ছে এর কারণে পাখি তার এখন দেখা যায় না কী করে দেখা যাবে এত এইসব দেশের জন্যে এত দূষণের জন্যে তারা বেঁচে থাকতে পারছে না তাদের জন্যে এখন গাছ লাগানো উচিত গাছ লাগিয়ে তারা থাকতে পারবে এখন দেখা যায় বলতে কাক চিল পায়রা কিছু কিছু পাখি দেখা যায় এই সব পাখিগুলিই দেখা যায় তার থেকে বেশি কিছু পাখি দেখা যায় না দেখা যায় না দেখা আমার একটা পাখি ছিল খুব ছোটো টিয়া পাখি সে তাকে একটা পাখির মেলা থেকে তাকে কিনে এনে রেখে দিয়েছিল কিনে খুব ছোটো থেকে বড়ো করা তাকে ছোটো থেকে বড়ো কর অবধি আমার কাছে থাকতো তাকে খাওয়ানো বোয়ানো সে ছোটো থেকে বড়ো হয়েছে আমার কাছে এখন সে অনেক বড়ো হয়ে গেছে বড়ো হয়ে যাওয়ার পর সে মানুষের মতন কথা বলা শিখেছে ডাকে মিঠু বলে ডাকলে সে আবার মিঠু বলে ডাকে আমি মাকে মা বলে ডাকলে সেও মাকে মা বলে ডাকে আমি নিজের হাতে থেকে খাওয়াতাম সে মানুষের মতো কথা বলা শিখেছে বাড়িতে লোকজন আসলে সে বাড়ির লোককে বলতো বাড়িতে লোক এসেছে বাড়িতে লোক এসেছে বলে সে খুব আনন্দ করতো সে এখন আর নেই সে মারা গেছে তাকে খুব কষ্ট করে বড় করেছি তাও সে এখন নেই আমার কাছে খুব কষ্ট হয় এটা তাকে ছোটো থেকে বড়ো করেছি ওর জন্য খুব কষ্ট হয়